হ্যালো বন্ধু কিছু কথা শেয়ার করার ছিলো হ্যাঁ বলছিলাম যে আমাদের পনেরোই আগস্টে যে আমরা কালচারাল পোগ্রামটা অনুষ্ঠান করেছি অরগানাইস করেছি তা ওখানে তো বাবুসোনাকে দায়িত্ব দেওয়া হচ্ছে

একদম একদম আমার তো মত তো সেম কিন্তু ব্যাপারটা এরা তো একে চুস করে নিয়েছে অলরেডি এবার আমরা যদি আবার সমরেশদাকে চুস করতে চাই এইখানে একটা বড়ো বিতর্ক কন্ট্রোভারসিয়াল তৈরি হয়ে যাবে তো সেই দিকে হ্যাঁ স্কি করছি কিন্তু আমাদের তো দলে তো আরো যে মেম্বারগুলো আছে তারা কি সবাই কি ব্যাপারটা মেনে নেবে এটাও একটা ভাববার বিষয় আছে

একদম একদম হুম হুম হুম হুম হুম

ঠিক ঠিক ঠিক ওকে ওকে ওকে ওকে ওকে